আমি কখনো কোনও সংগঠনিক বাইক ইভেন্ট বা রেসে অংশগ্রহণ করিনি কিন্তু অবশ্যই সেখানে দেখতে গিয়েছিলাম শিলিগুড়িতে এই যো বাইক রেসিং হয় এবং আমাদের আশেপাশের ধুপগুড়িতে অনেক বিভিন্ন সময়ে বাইক রেসিং কম্পিটিশান হয় তখন আমি অবশ্যই দেখেছি এবং খুব সুন্দর লাগে এবং বিশেষ করে আমি যে টি ভিতে যে হয় টেন স্পোর্টসে আগে দেখতাম ছোটোবেলায় খুব সুন্দর ইভেন্ট হত বাইক রেসিং এর সেগুলো আমি অবশ্যই খুব দৃঢ়তার সাতে মনোযোগ সহকারে সেই বাইক রেসিংটা দেকতাম এবং দেখতাম যে তারা কিন্তু মোটামোটি দেড়শো থেকে দুশো স্পিডে বাইক চালায় যা একদমই রেসিং ছাড়া অন্য সময় চালানো উচিত না সেই অভিজ্ঞতাগুলো আমি দেখি এবং বিভিন্ন সময় দেখি যে তারা কিন্তু সমস্ত কিছু বাইকে যে রাইডারসগুলো রয়েছে মাথায় হেলমেট হাতে গ্লাভস পায়ে শ্যু এবং বিভিন্ন জায়গায় যে এলবোগুলো রয়েছে সেখানে কিন্তু গার্ড লাগিয়ে তারা রেসিং করে